আমাকে পড়াশুনো করতে খুবই ভালো লাগে পড়াশোনা কমপ্লিট করার পর আমি চাকরির জন্য অনেক ফর্ম ফিল আপ করেছি আমার মা বাবা অনেক টাকা খরচা করেছে আমাকে চাকরি আমার চাকরি পাওয়ার জন্য চাকরির জন্য অনেক কিছু স্ট্রাগল করতে হয়েছে আমি অনেকের কাছে ছুটোছুটি করেছি চাকরি পাওয়ার জন্য কিন্তু আমি চাকরি পাইনি আমি অনেক পরিশ্রম করেছি চাকরি পাওয়ার জন্য অনেক ফর্ম ফিল আপও করেছি কিন্তু আমি চাকরি পাইনি আমাকে অনেক জায়গায় ছুটতে হয়েছে চাকরির জন্য কিন্তু এতে আমার অনেক ক্ষতি হয়েছে